আমায় গ্রামের স্থানীয় শিল্প বা কারিগরদের সমর্থন করার জন্য সরকার বিভিন্ন রকম সাহায্য করে যেমন ঋণের ব্যবস্থা করেছে ভর্তুকির ব্যবস্থা করেছে অর্থায়ন ব্য এর ব্যবস্থা করেছে যেসমস্ত কারিগররা বাড়িতে বসে কুটির শিল্প করে তারা কুটির শিল্পটি চালু করার জন্য তারা সরকারিভাবে ঋণ নেয় এবং তারা তাদের শিল্পটি চালু করে কিছু কিছু কারিগর আছে যারা ভর্তুকি বা অর্থায়নের মাধ্যমে কিছু কিছু ঋণ নিয়ে নিজেদের শিল্প টিকিয়ে উন্নতি করে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় আমার মতে কিছু কিছু শিল্প আছে যেইগুলোর পরিচিতি বাড়ানোর প্রয়োজন আছে বিভিন্ন দেশে বিদেশে সারা বিশ্বে যেমন আমাদের আমাদের যে গ্রামবাসীবৃন্দ ছোটো ছোটো শিল্পের মাধ্যমে যে নিজেদের পেটের ভাতটা তারা জোগাড় করে তাদের তাতেই হয় না তারা চায় তারা তাদের শিল্পটাকে সারা বিশ্বের সামনে তুলে নিয়ে আসতে যেমন কুটিরশিল্প মৃৎশিল্প তাঁতশিল্প কারুশিল্প এইসব শিল্পগুলিকে সারা বিশ্বের সামনে আনা প্রয়োজন বলে আমার মনে হয় তারা পরিচিতি পেলেই তবে বিদেশের মানুষরা বুঝবে গ্রামে মানুষের মর্ম টা কি